হ্যাঁ বলুন

আচ্ছা আমাদের ভর্তি শুরু হচ্ছে পরের মাসের দু তারিখ থেকে দু তারিখ থেকে এটা দশ তারিখ অবধি চলবে তার মধ্যে যে কোনো এক দিন এসে আপনাকে ভর্তি করাতে হবে

আচ্ছা আপনাকে ভর্তির জন্য দু তারিখে যে কোনো সময়ে কিন্তু বারোটা থেকে খালি দুটোর মধ্যে আসতে হবে আমাদের রিসেপশানে আপনি ফর্ম দিয়ে যাবেন সই ফর্ম ফিল আপ করেই ওই ফর্ম ফিল আপ করলেই আপনি জমা দিলেই অস হয়ে যাবে অসুবিধা নেই একটা ছোটো পরীক্ষায় আমাদের দশটা কোশ্চেন হয় শর্ট কোশ্চেন ওটার অ্যানসার দিলেই হবে

তিন বছরের টোটাল তিন বছরের হয় হ্যাঁ আপনি আমাদের ফিস হচ্ছে অ্যানোয়াল প্রত্যেক বছর আপনাকে পঞ্চাশ হাজার টাকা করে দিতে হবে তিন বছর হুম হুম হ্যাঁ হ্যাঁ ও ডকুমেন্টস বলতে আপনার আধার কার্ডের অরজিনাল কপি এবং জেরক্স তার সঙ্গে পাসপোর্ট সাইজ দুটো ছবি ব্যাস এই আর আর মা উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিটের জেরক্স আনলেই হবে

ঠিক আছে হুম হুম